আমার কাছে লেখার বিশেষ একটা চ্যালেঞ্জিং দিক হল আমি যখন লিখতে বসি কোনও একটা বিশেষ বিষয় নিয়ে ভাবতে ভাবি এবং ভেবে লিখতে চাই সে সময় ভাবনার মধ্যে অন্য বিষয় এসে সেই ভাবনাকে প্রভাবিত করে দেয় যেটা আমি আর লিখে প্রকাশ করতে পারি না হয়ত আমি একটা সংস্কৃতি বা একটি পার্টিকুলার সংস্কৃতির উপর লিখতে চেষ্টা করছি সেই সময় লিখতে লিখতে অন্যান্য বিষয় মাথায় এসে সেই লেখাটা অনেক সময় আটকে পড়ে এই লেখার লেখার অসুবিধাটা কাটানোর জন্য আমাকে যে বিষয়ে আমি লিখতে চাইছি সে বিষয়ের উপর মনোযোগী হয়ে লিখতে হবে এবং